খেলাধূলা একটা আনন্দদায়ক বস্তু একটি শিশু যখন খেলে তখন সে মুক্ত মনের অধিকারী হয় একটি মানুষ যখন খেলে তখন সে মুক্ত মনের অধিকারী হয় জীবনে সব দুঃখ বেদনা সব কিছু ভুলে সে খেলায় মনযোগী দিয়ে মনোযোগী হয়ে থাকে খেলায় মনোযোগ দিয়ে থাকে এই জন্য খেলাধূলা লোকেদের জন্য একটি চাপমুক্ত এবং উপভোগ্য পথ এই খেলাই পারে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে এই খেলাই পারে দুটি দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে এই খেলাই পারে গোটা বিশ্বকে একত্রিত করতে এই খেলাই পারে গোটা পৃথিবীকে একই ছাদের তলায় নিয়ে আসতে